বছরের পর বছর আমি দেখেছি যে দৃশ্য খুবই ভালো ছিল এখনও আরও বেশি ভালো হচ্ছে কারণ আমি পশ্চিমবঙ্গেই থাকি আর হুগলি জেলার মধ্যে তো সেখানে আমি দেখেছি রাস্তাঘাট একটু ভাঙাচোড়া ছিল সেখানে আমরা যখন বলেছি যে বা অবজেকশান যারা করেছে যে এরকম এখানে এরকম হয়েছে তো তারা কিছু দিনের মধ্যেই দু তিন দিনের মধ্যেই তারা এসে ওই সেই রাস্তাটাকে ঠিক করে দিয়েছে তারপরে আমরা যেখানে থ আমি যেখানে থাকি সেই রাস্তাতে একবার লাইটের প্রবলেম হয়েছিলো তো সেখানে আমরা যখন বলেছিলাম সরকারের ওখানে গিয়ে তো সেখানে তারা সঙ্গে সঙ্গে তো বলবো না বাট একদিনের মধ্যেই তারা পাঠিয়ে সেই লাইটের ব্যবস্থা করে দিয়েছিলো তো এখন সেই দৃশ্য আমাদের খুবই ভালো লাগে কারণ সেই জায়গাটা এখন আরও বেশি সুন্দর হয়েছে যেখানে আমি বসবাস করি